আপনি ফোনটা করেছেন আপনি কে বলছেন হ্যাঁ আমার স্কুলের বাচ্চাদের সমস্ত জিনিস পাওয়া যায় আপনি কি নিতে চাই বলুন মানে না ছেলে হ্যাঁ হ্যাঁ বাচ্চা তো মেয়ে না ছেলে কারণ ধরুন মেয়েদের মেয়েদের ক্ষেত্রে তো হয় ধরুন পুরো একটা ফ্রক মতো জামায় মোটামুটি হয়ে যায় আর ছেলেদের ক্ষেত্রে একটা আপার পার্ট থাকে একটা লোয়ার পার্ট থাকে মানে একটা শার্ট আর একটা প্যান্ট থাকে সেই জন্য জিজ্ঞেস করে নিলাম

আপনি বলুন ফুল প্যান্ট নেবেন না কি হাফ প্যান্ট নেবেন না কি থ্রি থ্রি কোয়াটারগুলো নেবেন আপনি দুটো দুটো নিতে চাইছেন তাই তো বাচ্চাদের তিরিশ সাইজ আচ্ছা এবার শার্টটার সাইজ তিরিশ বলে দরকার বাচ্চা যেহেতু আপনি বলেছেন আমাদের তো স্ট্যান্ডার্ড সাইজ যেই বাচ্চা যে রকম তিরিশের একদম যেগুলো ধরুন রোগা পাতলা বাচ্চার জন্য তিরিশ সাইজ একরকম হয় আর আমার মনে হয় যে যেহেতু বাচ্চার স্কুল ড্রেস নিচ্ছেন সেক্ষেত্রে আপনি যদি এসে মাপটা দিতেন সেটাই বোধ হয় ভালো হতো কারণ বাচ্চার স্কুল ড্রেসের ব্যাপার না এখনকার বাচ্চারা তো পরতে চায় না ঢিলে ঢালা হয়ে গেলে বা কিছু ওরকম কোনো সমস্যা হবে না তো নইলে মাপ দিয়ে আসে মানে আমার দোকান থেকে যে মাপ নিতে যায় সে এখন তো দোকানে নেই এখন বাইরে গেছে কাজে তো এসে মাপ দিয়ে গেলেই সেটাই বোধ হয় ভালো হতো আচ্ছা হ্যাঁ অনেক দিনই যাবে কোনো আসুবিধা নেই তবে আপনি শার্টটার ব্যাপারে বললেন না যে আপনি শার্টটার কি কলার দেওয়া শার্ট হবে না কি এমনি যে দুটোই পাওয়া যাবে শার্টটার ব্যাপারটা শার্টটা ফুল হাতা শার্ট শার্ট হবে না কি ওই ছোটো হাতা যে শার্টগুলো হয় ওগুলো আচ্ছা আপনি একটা ফুল প্যান্ট বললেন তাহলে বোধ হয় একটা ফুল হাতা শার্ট হলেও বোধ হয় আপনার ভালো হতো তাই না তাহলে আপনার ওই একটা শার্ট হাফ হাতা একটা ফুল প্যান্ট একটা হাফ প্যান্ট আর একটা গোল গলা সোয়াটার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সব মিলে যাবে ঠিক আছে আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম হুম